আমি বিদ্যুতের বিপদ সম্পর্কে খুবই স সচেতন কারণ আমাদের এখানে মানে একজন বাদায় অন ধান চাষ করে ইঁদূরে ধান খেয়ে নেয় বলে তাই জন্য কেন অনেকে মানে মাঠে কারেন্ট দেয় মানে বাঁধেতে কারেন্ট দেয় ধারে ধারে মানে বাঁধের ধারে ধারে কারেন্ট দেয় তাই হচ্ছে গিয়ে ওখানে একটা লোক মানে আসছিলো আসতে আসতে আর ওখানে কারেন্ট ছিলো লোকটা কী জানবে কারেন্ট আছে কী কী না আছে তাই জন্য করে লোকটা আসছিলো আর কারেন্ট ধরেছিলো ধরে আর মরে গেছে আর তাই জন্য করে আবার ওই লোকগুলো ওখানে পড়েছিলো বলে নিয়ে ঘরে রেখে দিয়েছিলো পুলিশ এসেছে এসে খুঁজে পায়নি পুলিশ দুবার ওদের ঘরেতে খুঁজে খুঁজে গিয়েছে সেটা একটা হিন্দু লোক মুসলিমদের মুসলিমরা কারেন্ট দিয়েছে কারে কারেন্টে পড়েছিলো তা এসে খুঁজে গেছে খুঁজে পায়নি কিন্তু তা তারপরে ফের আর পুলিশ মানে ঘরেই জুতো ছিল ওই দেখে আর খুঁজে পেয়েছিলো পেয়ে এখনও পুলিশে মানে থানায় আছে

আর এরকম মানে মানুষ ঝড়মড় হলে কারেন্ট সা মানে গাছ ছিঁড়ে গিয়ে মানে ওই কারেন্টের তারগুলো ছিঁড়ে যায় ঝড় হলে গাছ পড়ে গাছের এতে ছিঁড়ে যায় হা হাওয়ার জোর হলে কা মানে তার ছিঁড়ে যায় তাই জন্য করে আমাদের এখানে একটা ছেলে কারেন্ট সারতে আসে এবারে মানে কারেন্ট সারতে গিয়েছে মেন লাইন ওপরে মেন লাইন আছে আর নিচে এবারে পোস্টারে কারেন্ট সারছে ও অতটাও বুঝিনি মানে মেন ফেলেনি না ফেলে কারেন্ট সারতে গিয়েছিলো মানে গেলে আর মেন লাইনের তার গলায় গলায়তে লেগে আর কারেন্টের ঝাপটা মড়ে ফেলে দিলে আর বুকের লাংস ফেটে গিয়েছিলো গিয়ে আর মরে গিয়েছিলো তার যাদের কারেন্ট সারতে উঠেছিলো তাদের এরকম পুলিশে ধরে নিয়ে গিয়ে সব বললে আবার ছেড়ে দিয়েছিলো এরকম হয়নি কিছু আর মানে আমাদের আমরা আমি তো খুব মানে কারেন্টের ইয়ে বিদ্যুতের ক্ষতি নিয়ে খুব সচেতন হয়ে থাকি বাবা মাদের বারণ করি ভিজে হাতে কারেন্টে হাত দেবে না কি জু সব সময় জুতো পরে এ করে কা কারেন্টে হাত দিতে হয় হাত দিতে হয় তাই এরকম সব জায়গায় ক্ষতি হয় বাচ্চাদের কারেন্টের থেকে সরিয়ে আনতে হয় মানে কারেন্টের তার মার থাকলে সেগুলো ওপরে তুলে দিতে হয় যাতে বাচ্চারা না হাত পায় লিক তার মানে ঘরে মানে বাচ্চারা যেই ঘরে থাকে সেই ঘরে লিক তার কি বড়দের হাত দিতে নেই ওই এখন যেই সব পাইপ ওই কারেন্টের পাইপ দিয়ে ওই সব করে ওটা এখন করে রাখা ঠিক বাচ্চারা ঘরবাড়ি বাচ্চারা খেলা করে কখন কী হয়ে যাবে কিছু বলা যায় না